আমি প্রধানত সিমা গ্যালারি যে ফোটোগ্রাফি যে গ্যালারিটি রয়েছে সেখানে যাতায়াত করি তারপরে আকৃতি আর্ট গ্যালারি বলে একটা গ্যালারি আছে সেখানে যাই তারপরে আমাদের যে গ্যালারি গোল্ড কলকাতায় যেটা রয়েছে সেটায় আমি যাই মায়া আর্ট স্পেসে যাই আমি তো ইমামি আর্ট স্পেস বলে একটা এখন আছে সেখানে যাই বিভিন্ন ধরনের গ্যালারির আর্ট যখন ফোটোগ্রাফি গ্যালারি অনুষ্ঠিত হয় সেখানে আমি যাই এবং সেখানে গিয়ে আমার পছন্দের মতো যে ছবি ফোটোগ্রাফি ফ্রেমগুলো আমি দেখার চেষ্টা করি সেখান থেকে নিজের মনের চিন্তা ভাবনা মনন তার প্রকাশ আদান প্রদানের ঘটা ঘটা মানে ঘটে তো এই গ্যালারিতে গুলোতে বিভিন্ন চিত্রশিল্পীর যেমন তাদের শিল্প প্রদর্শনী আমরা যেমন দেখতে পাই তেমন কিছু কিছু বড় বড় নামী বেনামী ফোটোগ্রাফারদের চিত্র তাদের আমরা দেখতে পাই যেগুলো ফ্রেমে তাদের ধরা থাকে তো সেখানে ধরার ফলে আমার নিজেস্ব কিছু সাবজেক্ট সেটা আদান প্রদান চলে তো এইগুলো দেখাতে আমার নিজেরও ফোটোর ছবি তোলাতে আমার খুব সাহায্য হয় এবং তাদের চিন্তা ভাবনাকে এই আমরা দেখে ইন্সপায়ার হয়ে আমারও ভবিষ্যতে যেন আরো ভালো ছবি তুলতে পারি এরকমভাবে তো এই আর্ট গ্যালারিতে গিয়ে আমাদের সাংস্কৃতিক যে চিন্তাধারা এগুলো যেমন আমাদের বিকাশ মস্তিষ্কের বিকাশ ঘটে তো সেরকম কিছু কিছু ছবি বা টেকনিকাল জিনিসপত্রগুলো যেমন সিনারি যখন আর্ট হয় সেগুলো জানার চেষ্টা করি এইভাবেই আমাদের ফোটোগ্রাফির আমি গ্যালারিতে যাতায়াত আমি করতে থাকি